বাইক চালানোর জগতের সবচেয়ে বড় প্রবণতা রুট গণব্যবস্থাগুলির মধ্যে সবথেকে বড় হল লে লাদাখ ভারতবর্ষের লে লাদাখ লে লাদাখ হচ্ছে আমার সবচেয়ে বড় পরি বহন ব্যবস্থার মধ্যে একটি যেটি নিয়ে আমি প্রবল আলোচনা বা ওই বিষয়টি নিয়ে আমি সবসময়ের জন্য থাকি এবং সেই এই বিষয়টা আমার খুব সুন্দর লাগে যেমন লে লাদাখ খুব সুন্দর লাগে এবং লে লাদাখ এবং তার সাথে সাথে জম্মু কাশ্মীর এবং তার সাথে সাথেই আসাম গৌহাটি যে রুটগুলো আছে ওই রুটগুলো আমার চালানোর জগতে সবথেকে বড় প্রবণতা বড় প্রবণতা